আমাদের সাংস্কৃতিক উৎসবগুলোর মধ্যে প্রধান হচ্ছে দুর্গাপূজা দুর্গাপুজোতে কী হয় সব নতুন জিনিস পাবো সেই আনন্দে আমরা দুর্গ দুর্গাপূজায় খুব ছোটাছোটি করি এবং আমাদের আরেকটি উৎসব হল মকর সংক্রান্তি মকর সংক্রান্তির দিনে আমরা সন্ধ্যাবেলায় তো ফুল সাজিয়ে তো একটা মালাকে সাজানো হয় মালা সাজিয়ে সেখানে একটা মালসা রাখা হয় সেখানে প্রদীপ টদিপ দিয়ে সাজিয়ে আমরা আমরা জলে ভাসান দিয়ে সেখানে স্নান করি সকালবেলায় মকর সংক্রান্তির দিনে তো সেখানে আমাদের পূজাও হয় মকর সংক্রান্তির দিনে ভীষণভাবে এটা আমাদের পালন করা হয় এবং সাংস্কৃতিক উৎসব বলতে পঁচিশে বৈশাখ বৈশাখের দিনে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষ্যে তো আমাদের একটা আবৃত্তির ক্লাস আছে সেইখানে সমস্ত বাচ্ছাদেরকে নিয়ে আবৃত্তির অনুষ্ঠান করানো হয়